আমার সাথে থাকা প্রথম পণ্যটি হলো এ সি এসির ফুলফর্ম হচ্ছে এয়ার কন্ডিশনার এটি সাধারণত আমরা গরমকালে ব্যবহার করে থাকি গরমের হাত থেকে বাঁচার জন্য এয়ার কন্ডিশনার সত্যি একটা খুব দারুণ আবিষ্কার এই আধুনিক যুগের বিজ্ঞানীরা যে এ এত সুন্দর একটা আবিষ্কার করেছে গরমের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য এটা খুবই প্রশংসনীয় কারণ যে পরিমাণে এ গরম পড়েছে এবং যে পরিমাণে গরম পড়ছে দিনের পর দিন তার থেকে রেহাই পাওয়ার জন্য এসি সত্যি খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস এই যে এই এ সি ব্যবহার করে এ অনেক মানুষ গরমের হাত থেকে নেহাত রেহাই পায় এবং তারা খুব শান্তিতে এ থাকতে পারে ঘরের মধ্যে এত সুন্দর যে একটা বিজ্ঞান হ্যাঁ যে এত সুন্দর একটা যন্ত্র তৈরি করেছে সত্যি খুবই ভালো এবং অনেক মানুষ যারা এগুলো ব্যবহার করতে পারে না কিন্তু সবার ঘরে এরকম একটা করে এ সি থাকা ভালো এর ইতিবাচক গুরুত্ব তো নিশ্চয়ই রয়েছে যার কারণেই আমরা এই এসি ব্যবহার করে থাকি বা এয়ার কন্ডিশনার ব্যবহার করে থাকি হ্যাঁ এর অনেক বিভিন্ন ভাগ ও হয়ে থাকে যেমন এয়ার কন্ডিশনার এ এয়ার কুলার প্রভৃতি ধরনের ব জিনিস হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে এসি বা এয়ার কন্ডিশনার এটি সাধারণত আমাদেরকে ঠান্ডা হাওয়া প্রদান করেন এবং অং বাড়িকে এ ঠান্ডা রাখতে এ সাহায্য করে হ্যাঁ প্রথমত এয়ার কন্ডিশনার হচ্ছে একটি কারেন্টে এ চলে এরকম যন্ত্র এটি সাধারণত বেশি কারেন্ট এ খরচা করে কিন্তু আর তাছাড়াও আমাদেরকে এ ঠান্ডা হাওয়া দেয় এবং অনেক ভালো ও কাজ করে এই ঠান্ডা হাওয়ার মাধ্যমে আমাদরা শান্তিতে রাত্রিবেলা ঘুমতে পারি এবং সারা দিন যে গরম তার হাত থেকেও ও বেঁচে থাকতে পারি আমরা যখন বাইরে থেকে আসি তো আমাদেরকে প্রচুর গরম লাগে একারণে বাড়িতে যদি এসি বা এয়ার কন্ডিশনার থাকে থাহলে সেটি চালিয়ে দিলে খুব সহজে আমাদের আর গরমটা আর কমে যায় বা আর আমাদেরকে আর সেই আগের মতন গরম লাগে নি আমাদের শরীর এ ঠান্ডা হয়ে যায় এবং আমরা শীতল অনুভব করে থাকি